পোলট্রি এমন একটা জিনিস একটুখানি কিছু হলেই মরে যায় কেন জান ওর বিশাল হালকা তো সেরকমই একটু ঠান্ডা লাগলে একটা মরলে সব মরে যাবে গরম ওরকম গরম হলে একটা যদি মরে তা ওরকম সবই মরে যাবে তো ওদের ভালো রাখতে গেলে ওষুধ তো সবসময় খাওয়াতেই হবে পানির সাথে অনেক পানিদের নিয়ম মতো পানি দিতে হবে পানির সাথে ওষুধ বা খাবার যেগুলো ওরা খায় সেগুলোর সাথে ওষুধ তো দিতেই হবে তার পরে ঠান্ডা ঠান্ডা লাগে সে সময় যখন ঠান্ডা ওদের লেগে যায় সে সময় তো ডাক্তার তো দেখাতেই হবে ওষুধপালা দিতে হয় আবার ওই অনেক সময় ভ্যাকসিন তো ওদের তো দিতেই হয় ভ্যাকসিন না দিলে তো হবে না ভ্যাকসিন না দিলে সবই মরে যাবে তো ভ্যাকসিন না দিলে মরে যাবে অনেক অসুখ বিসুখও হয় তা সেই কারণে ভ্যাকসিন দিলে অতো মরে না বেঁচে থাকে এবং যাদের যা যাদের অসুখ বিসুখ হয় ওষুধ নানান ওষুধ খাওয়াতে হয় তারপর রসুনের থেঁতো করে জার্মানি পাতা এগুলো থেঁতো করে রস বার করে এগুলো ওদের খাওয়াতে হয় খাওয়ালে ভালো থাকে ঠান্ডার সময় তো বেশিরভাগটা ভাইরাস হয় ভাইরাস ঢোকে তো একটা ভাইরাস ঢোকা মানে সবকটাই মরে যাবে একটা ভাইরাস মানে সবার ভাইরাস সবকটাই মরে যাবে তো অত ভাইরাস ঢুকলে হবে না কীভাবে সু সুস্থ থাকবে কীভাবে ভালো থাকবে আমরা সেই চেষ্টাটা করব আর ভালো রাখব